ভারত তথা পশ্চিমবঙ্গ এক ভগবান কেন্দ্রিক স্থান এবং বাঙালির চলে বারো মাসে তেরো পার্বন এ প্রতিটি পার্বন বা উৎসবের জন্য থাকে যেমন আনন্দ মনখুশ করা আয়োজন তেমনই থাকে গান ও নাচ কারণ গান ছাড়া মানুষের জীবন একেবারেই যে অচল এরকমই কিছু নৃত্য যা পশ্চিমবঙ্গ তথা বাংলার মানুষের কাছে অতি মূল্যবান তা হল বৃতা নাচ গম্ভীরা নাচ ছৌ নাচ টুসু নাচ ও লাঠি নাচ ছৌ নাচ ভারতীয় নৃত্যের খুব পুরোনো শাখার একটি অংশ এটি একটি ফোক নাচ হিসাবেও গণ্য হয় বিশেষত পুরুলিয়া জেলার এই নাচ ওড়িশা ও ঝাড়খন্ডেও প্রচলিত এই নাচটি মুকুট পরিহিত অবস্থায় হয় এবং লোককথার উপর অভিনয় করা হয় টুসু নাচ একটি সাঁওতালি নাচ যেটি আদিবাসীদের মধ্যে অতীব প্রচলিত এটি পুরুলিয়া ও মেদিনীপুরে সর্ব প্রচলিত প্রধানত ডিসেম্বর ও জানুয়ারী মাসে এই নাচ হয়ে থাকে টুসু পর্বের সময় মকর সংক্রান্তির উপলক্ষ্যে এই দিন নদীর তীরে মহিলারা জমায়েত হয় এবং টুসু দেবীর আরাধনা করেন